গান এমন একটি জিনিস যা সবারই ভালো লাগে সবাই অবসর সময়ে কাজের ফাঁকে এমন কি কাজ করতে করতেও গান শোনে ছোটবেলা থেকেই আমি গান শুনতে খুব ভালোবাসি বাইরে কোথাও গেলে কোনো গান শুনলে সেই গানটি আমি বাড়িতে গিয়েও গুনগুন করতে থাকি ছ বছর বয়স থেকেই আমার গানের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল তখন থেকেই আমি যেই গানই শুনি সেটা নিজে থেকে গাইতে থাকি